অবশ্যই শিক্ষা নির্দিষ্ট সাংস্কৃতিক চর্চাকে অবশ্যই প্রভাবিত করেছে মানুষ শিক্ষিত না হলে নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতেই পারতো না যদি মানুষ অশিক্ষিত থেকে যেত তাহলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে মানুষ অবগত হতোই না তারা জানতোই না সংস্কৃতি কী জিনিস কী করে সেটা খায় না মাথায় দেয় শিক্ষা অবশ্যই সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় মানুষ সে এখন শিক্ষিত মানুষ জানে যে পৃথিবীর কোথায় কী হচ্ছে কোন সংস্কৃতি কীরকম তার ভালো লাগা খারাপ লাগা তার শিক্ষার দ্বারাই প্রভাবিত হয়েছে বিভিন্ন যেরকম দক্ষিণ ভারতের যারা নৃত্য শিল্পী হ্যাঁ তারা হচ্ছে বিভিন্ন রকম ভারতবাসীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাচের আর্ট শিখছে তারা তারা যদি শিক্ষিত না হতো তাহলে ওই ভারতবর্ষের অন্য প্রান্তে যে যে নাচ চলে যে নাচ প্রচলিত সে নাচ সম্পর্কে তারা শিখতো না যেরকম পশ্চিমবঙ্গের আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা দক্ষিণ ভারতের ভারতনাট্যম কত্থক নাচ নাচ শিখি শেখাই ছেলেদের আমরা শিক্ষিত বলেই আমরা জানতে পেরেছি শিক্ষার প্রসার হয়েছে বলে বিভিন্ন জায়গায় পড়েছি বিভিন্ন জায়গায় শুনেছি হ্যাঁ দেখেছি বিভিন্ন জায়গায় যে এই এরকম একটা ডান্স ফর্ম আছে সেটা নিয়ে আমরা এখন পশ্চিমবাংলার ঘরে ঘরে মায় ছেলেপিলে সেই সমস্ত নাচ শিখছে ছেলেমেয়েরা সে সমস্ত নাগের নাচের সঙ্গে পরিচিত হচ্ছে হ্যাঁ এই জন্য এক জায়গার সংস্কৃতি আর এক সাংস্কৃতিক চর্চার হ্যাঁ একটি দিক হয়ে উঠছে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই জন্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিক্ষা অবশ্যই প্রয়োজনীয়